হ্যাঁ আমি পায়েল নিয়োগী বলছি বলছি আপনি কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলুন হ্যাঁ হ্যাঁ যেতে চাই বলুন হুম হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আমার দু তিন জন বান্ধবী যাবে আমিও যাব হ্যাঁ আর কে কে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছি স্যার কী কী নিতে হবে হুম হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি স্যার আমি যাব আমার বান্ধবী মৌমিতা হালদার প্রিয়াঙ্কা মান্না সবাই যাবে হ্যাঁ ওকে